একজন বালিকার হিসেবে আমি যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকি সেটা হলো রাস্তা রাস্তা আমাদের এদিকে এত খারাপ আমরা যে জায়গাগুলো চয়েস করি বা ঘুরতে যাই সেখানে যে লোকেশানগুলোয় আমরা যাই সেই লোকেশানের রাস্তাগুলো এত খারাপ হয় যে সেখানে যাওয়া যাবে না যে শুধুমাত্র একমাত্র বাইক নিয়ে যাওয়া সম্ভব তো সেই জন্যে আমার মনে হয় ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য রোডটাই আসল চ্যালেঞ্জিং আর যদি আপনি শহর আপনি যদি শহরের বুকে বাইক নিয়ে যান তাহলে সবচেয়ে ট্রাফিক জ্যাম সবচেয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয় কারণ এত জ্যাম থাকে এবং পার্সোনাল গাড়ির সংখ্যা এত বেড়ে গিয়েছে যে ট্রাফিক জ্যামটা অতিরিক্ত হয়